হ্যাঁ মা তারা ট্রাভেল এজেন্সি থেকে বলছেন হ্যাঁ স্যার আমি জানতে চাইছিলাম যে কি আমাদের অনেকদিন ধরে আর কি বাইরে ঘুরতে যাওয়ার আর কি প্ল্যানিং চলছিল ঠিক আছে তো আর কি আমরা ভেবে উঠতে পারছিলাম না যে কোথায় কি যাবো কি না তো সেইজন্য আর কি আপনার নাম্বারটা আমরা খবরের পেপার থেকে পেলাম তো ওইখান থেকে নাম্বার নিয়ে আপনাকে ফোন করলাম তো বলছি কি যে আপনারা কি এখন নতুন কোথাও ঘুরতে নিয়ে যাবার কিছু প্ল্যানিং করছেন নাকি আচ্ছা হুম আচ্ছা আমার একটা জিনিস জিজ্ঞেস করার ছিলো যে আপনারা হ্যালো হ্যাঁ আমার যেটা জানার ছিলো আপনি যে হোটেলটাতে আমাদের থাকতে দেবেন তো ওই হোটেলটাতে কি মানে এসি পাওয়া যাবে তো

আচ্ছা আচ্ছা তো তাহলে আমাদের এইখান থেকে নিয়ে যাওয়ার জন্য আপনারা কি ব্যবস্থা করেছেন মানে কিসে যাব আমরা এমনি

হুম হুম হুম হুম না আসলে আমি কেন জিজ্ঞেস করলাম কারণ আমরা তো আসলে বেসিক্যালি মানে ট্রেনে যাওয়ায় অভ্যস্ত মানে বাসে অতটা যাওয়া অভ্যস্ত নই তো এবার বাসে গেলে আর কি একটা জার্নির ব্যাপার আছে তো তো সেটা আর কি জিজ্ঞেস করলাম যে আপনারা হয়তো কিরকম বাসে নিয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আচ্ছা আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা হুম আচ্ছা ঠিক ঠিক ঠিক ঠিক আছে তাহলে খুব ভালো হলো আমি তাহলে আপনাদের অফিসে গিয়ে আমি গিয়ে দেখা করবো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি রাখছি হ্যাঁ ঠিক ঠিক আছে হ্যাঁ থ্যাঙ্ক ইউ